আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটনা হচ্ছে আমি পুরীতে গেছিলাম এবং সেখানে আমরা স্নান করতে নেমেছিলাম সবাই একসঙ্গে সিনান করছিলাম হঠাৎ একটা ছেলে পুরীর সুমুদ্রের মধ্যেখানে চলে গেছিলো সে ডুবে যাচ্ছিলো তারপরে অনেকজন ফটোশ্যুট করেছিলো আমার বরও ফটোশ্যুট করেছিলো মরো সে কিন্তু মরে যায় নি মৃত্যু হয় নি তার তাকে কিন্তু ডুবুরি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে সুমুদ্রের মধ্যেখান থেকে